হ্যাঁ আমি একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছিলাম যার তাৎপর্য আমি প্রথমে বুঝতে পারি নি কিন্তু পরে এর গভীর তাৎপর্য আমি বুঝতে পেরেছিলাম এবং যারা এই ছবি দেখেছিলেন তারাও এর গভীর তাৎপর্য বুঝতে পেরেছিলেন এ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সবুজ গাছপালাযুক্ত দৃশ্য ছিল যা পরিবেশকে দূষিতের হাত থেকে রক্ষা করতে পারে এবং যেটা আমাদের জীবনে একান্ত প্রয়োজন তাই আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছিলেন একটি গাছ একটি প্রাণ